স্বাস্থ্যখাতে এখন দুর্নীতি প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যত সরকার সুবিধা এনে দিচ্ছে মানুষ নিজেদের মধ্যে দুর্নীতি প্রচুর পরিমাণে বাড়িয়ে তুলেছে আগে হাসপাতালে গেলেই ভর্তি নিয়ে নিত এখন শুধুই বলছে শয্যা নেই কিন্তু বাইরে কিছু লোক আছে যারা কিছু পয়সা দিলে আবার অন্য রোগীদেরকে ভর্তি করে দিচ্ছে এই ঘুষ খাচ্ছে কিন্তু চারিদিকে দেওয়ালে লেখা রয়েছে এখানে কাউকে ঘুষ দেবেন না কিন্তু ঘুষ না দিলেও রোগীদেরকে ভর্তি করা যাচ্ছে না এছাড়া প্রেসক্রিপশান ছাড়াই ওষুধ বিক্রি করে দিচ্ছে কেন না প্রেসক্রিপশান দিয়ে ওষুধ দিলে হাসপাতালের প্রেসক্রিপশানে কিছু ওষুধ ছাড় পাওয়া যায় সেগুলোও করছে না এখন হাসপাতালের বিছানা তাও ভাড়া নিয়ে নিচ্ছে মাঝে মাঝে যখন যেমন সুযোগ পাচ্ছে তারা সুযোগকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার করছে একে আমি বিশেষ দুর্নীতি বলে মনে করি